ও সাঁতার কাটাটা তো স্বাস্থ্যের জন্য অনেকই ভালো সাঁতার কাটলে শরীর মন ভালো থাকে বয়সের চাপ পড়ে না চুল পাকা থেকে মুক্তি পাওয়া যায় শরীরের নানান অসুবিশেষ থেকে মুক্তি পাওয়া যায় যেহেতু সাঁতার শরীরের জন্য একটা ব্যায়াম তো বাড়িতে তো অনেকই কাজ থাকে সেই সব কাজ সেরে সাঁতার কাটতে যাওয়া হয় প্রায়ই তো সাঁতার কাটতে গেলে প্রতিদিন চেষ্টা করি যতটা আধ ঘন্টার মতন কি তিরিশ মিনিটের মতন সাঁতার কাটার কিন্তু অতটা সময় হয় না কুড়ি পঁচিশ মিনিটই হয় তো গরমকালে একটু বেশি কাড়ে যায় যেহেতু গরমের সময় ঠান্ডাটা অতটা থাকে না তার জন্য সময় একটু ভালোই সাঁতার কাটা যায় কিন্তু শ শীতের সময় অতটাও হয় না যেহেতু ঠান্ডায় অনেকেই অসুবিধা হতে হয় তো যেহেতু সাঁতার কাটা ভালো সেই জন্য আমি চেষ্টা করি বেশি যতটা বেশি সময় পারা যায় সাঁতার কাটার যার ফলে শরীর ভালো থাকে মন ভালো থাুক যাতে আমার কোনো অসুবিধাও না হয় নানান অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য সাঁতার কাটা হয় তো আমিও চেষ্টা করি যতটা আধ ঘণ্টা হোক পঁয়তাল্লিশ মিনিট হোক সাঁতার কাটার সাঁতার যত বেশি কাটটা যাবে ততই শরীর মন ভালো থাকবে একটা যেহেতু ব্যায়াম সাঁতার হাতে পায়েরও ব্যায়াম হয় কোনো হাত যন্ত্রণা পায়ের যন্ত্রণাও হয় না হাত পাওয়ও ভালো থাকে হাতের শিরা উপশিরাও ভালো থাকে যার জন্য সাঁতার কাটা খুবই ভালো যতটা বেশি সাঁতার কাটা যায় ততটাই ভালো